আচ্ছা

আচ্ছা ম্যাম

হ্যাঁ আমাদের এখান থেকে লোক প্রোভাইড করা হয় এইসব মানে বয়স্ক লোককে যে দেখাশোনা করার জন্য তো আপনি কীরকম মানে আপনার মানে বাজেটটাকে যদি বলতেন বা আপনার কীরকম লোকের দরকার কীরকম এজের মধ্যে আপনি খুঁজছেন মানে রাত্রিতে আপনার সাথে থাকবে তাই তো হ্যাঁ হ্যাঁ হুম বুছি পেরেছি হু হু হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ত

আচ্ছা হুম হুম

হুম তবুও প্রেশার মাঝে মাঝে বেড়ে যেতেই পারে সেটা তো আর ফ্ল্যাটের করে মাঝে মাঝে ঠিক আছে আমাদের এখানে একজন আছে সমধিক খুবই এফিশিয়েন্ট তো আমি তার সাথে কথা বলি কথা বলে আমি আপনাকে বলছি

হ্যাঁ হ্যাঁ আমি সোমাদির সাথে কথা বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি সোমাদির সাথেও কথা বলি সোমাদিরো এখন একটা ডিউটি অফ হয়েছে ওনার সাথে আমি কথা বলি আমি আপনাকে কথা বলে তালে জানাচ্ছি মোটামুটি আপনার বাড়িতে আমার এই সেন্টার থেকে কতটা দূরে ম্যাডাম মানে আপনি হ আছে মানে হাঁটা পথ আচ্ছা হ্যাঁ হ্যাঁ সোমাাদিও ওই আশেপাশেই থাকে ওই জন্যই আমি বললাম আপনারও সুবিধা হবে ওনারও সুবিধা হবে হু

হ্যাঁ হ্যাঁ আমি ফোন করে আপনাকে জানিয়ে দেবো আপনার নাম্বারটা আমার কাছে রইলো আমি আপনাকে ফোন করে জানাবো ঠিক আছে ম্যাম ঠিক আ ঠিক আছে থ্যাংক ইউ হুম